চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী গল্পের বইটা পড়ে আসলে পথের পাঁচালী গল্পের বই হলো ছোট ভাই অপু এবং দুর্গার নিয়ে লেখা দিদি দুর্গার নিয়ে লেখা তারা দুই ভাই বোন দরিদ্রতার মধ্যেও খুব ভালোভাবে হেসে খেলে দিন কাটাতো কিন্তু শেষে দরিদ্রতার কারণে মারা যাওয়ায় একটু দুঃখ হয় তাও দরিদ্রতার মধ্যেই এতো ভালোভাবে থাকার যে গল্পটা সেটা অনেকটাই চিন্তাধারণার পরিবর্তন করেছে হ্যাঁ গল্পের বই পড়ার জন্য অন্যান্য ক্লাবে যোগ দিয়েছি